আমি সকালবেলায় ঘুম থেকে উঠি উঠার পরে আমার সমস্ত সংসারে কাজ পড়ে থাকে তাই সকালে উঠে প্রথমে বাথরুমে গিয়ে ঘর ফিরে ঝাঁট দিয়া ঝাঁট ফাঁট দেয়া হয়ে গেলে পরে থালা হাঁড়ি ধোয়া ধোয়ার পর পাইখানা ফাইখানা পরিষ্কার করা মেয়েদেরকে তুলিয়ে চা চা টা করে দিই চা টা খেয়ে দেয়ে নেয় খাওয়ার পরে থেকে খানিক এক ঘন্টা পড়াতে বসাই ওরা এক ঘন্টা পড়া হয়ে গেলে ওরা তারপর খাইয়ে দাইয়ে দিয়ে ওরা স্কুলে চলে যায় স্কুলে চলে যাওয়ার পরে আমি তখন রান্না বান্না শুরু করি রান্না বান্না করতে আর করতে আমার দুপুর একটা বেজে যায় তারপরে মেয়েরা স্কুল থেকে আসে এসে আবার একসঙ্গে সব খাওয়া দাওয়া হয় খাওয়া দাওয়া হওয়ার পরে তখন আবার দু ঘন্টা মতো দুপুরে রেস্ট নিই রেস্ট নেবার পরে আবার বিকেল চারটের সময় উঠি চারটের সময় উঠে মেয়েরা দুজনের দুটো মেয়ে দুটো মেয়ে টিউশান চলে যায় পড়ার টিউশান থেকে আসতে আর করতে আমি ততক্ষণ আমার ঘরের বাকি কাজগুলো তখন করে নিই কাজ করার পরে যখন আসে আবার আমার মেয়েদেরকে নিয়ে সন্ধেবেলা দু ঘন্টা পড়াতে বসি পড়ানোর পরে আবার তখন সন্ধে ছটা বাজে সন্ধে ছটার পর মেয়েদেরকে নিয়ে টুকটাক কিছু খাওয়া দাওয়া হয় খাওয়া দাওয়ার পরে আবার কিছু পড়াশোনা হয় পড়াশোনা হবার পরে তখন আমার বাকি কাজ যেগুলো থাকে সেসব কাজগুলো আমি গুছিয়ে নিই গুছিয়ে নেওয়ার পরে এক ঘন্টা রেস্ট নিই রেস্ট নেওয়ার পরে খেয়ে দেয়ে তখন রাত্তিরে সবাই মিলে একসঙ্গে ঘুমাই